এরকম একটি আইন যেটি পশুপাখিদের হিতে প্রচারিত হলো দ্য ক্রুয়েলটি টু অ্যানিম্যালস অ্যাক্ট উনিশশো কুড়ি যেহেতু প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ করা সদয় আচরণ প্রদর্শন করা ও দায়িত্বশীল প্রতিপালনের মাধ্যমে প্রাণীকল্যাণ নিশ্চিত করা অত্যন্ত আবশ্যক আমি এইসমস্ত তথ্য উদ্ধার করেছি মিন ল গভর্মেন্ট ডট বিডি নামক সাইটটি থেকে